হ্যাঁ পৃথিবী আগের থেকে অনেক উন্নত হয়েছে কারণ ইতিহাস পড়ে আমরা জানতে পেরেছি যে আগে আদিম যুগে মানুষের কোনো পোশাক ছিল না গাছের পাতা ছাল পরে দিন যাপন করত রান্না করতে পারত না নিজেরা খেতে পারত না শিকার করে কাঁচা মাংস খেত আগুন জ্বালাতে পারত না তারপর পাথরে পাথরে ঘষে তারা আগুন জ্বালানো শিখেছে তার পরে আস্তে আস্তে এখন টেকনোলজির যুগে মানুষ পোশাক পরিচ্ছদ মেশিনে তৈরি করে বানাতে পেরে পরতে পেরেছে শিখেছে রান্না করা খাবার খেতে পেরেছে আগে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করত কিন্তু এখন উন্নত কম্পিউটারের যুগে মানুষ এখন বাসে ট্রামে ট্রেনে যাতায়াত করছে রান্না করা গ্যাস এখন উনুনে রান্না করতে হয় না খুব কম মানুষ উনুনে রান্না করে এখন গ্যাস গ্যাসে রান্না করে সব খাবার খাচ্ছে তা আগে মানুষের সাথে যোগাযোগ হতো না এখন মোবাইল ফোন তৈরি করার ফলে মানুষ এখন দূরদূরান্ত থেকে মানুষের সাথে যোগাযোগ করতে পারতে পারছে আগে মানুষ আকাতে আকাশে উড়তে পারত না এখন প্লেনে করে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় এক গ্রহ থেকে আরেক গ্রহে যেতে পারছে